দশ বারো দিন আগে অনলাইনে আমি একটি জিনস কিনেছি জিনসের কাপড়টা ভালো জিনসের চেন ঠিক আছে রংটাও বেশ সুন্দর আমার বন্ধুবান্ধবদের অবশ্যই আমি এটা বলব এই সাইট থেকে কিনতে